বর্তমানে আমার কোনো আধ্যাত্মিক শিক্ষক নেই তবে আমি আধ্যাত্মিক শিক্ষক বা যে কোনো শিক্ষক হিসাবে যাদেরকে মানি তারা হলেন তার মধ্যে বিশেষ হলেন স্বামী বিবেকানন্দ এবং রামকৃষ্ণ পরমহংসদেব আমি তাদের বিষয় জানতে পারি প্রধানত বিভিন্ন বইয়ের মাধ্যমে বই পড়ার মাধ্যমে তাদের বাণীগুলো যেগুলো বিভিন্ন বইয়ের সংকলিত করা আছে সে সবের মাধ্যমে আমি দেখে জানতে পারি এবং চেষ্টা করি যাতে তাদের জীবনের দেওয়া শিক্ষাগুলো আমি আমার জীবনে অ্যাপ্লাই করতে পারি এইভাবেই আমি চেষ্টা করতে পারি